উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সম্পূর্ণ ভাষার দিক থেকে সব আলাদা ভাষা খাদ্য জামাকাপড় ব্যাও ব্যবহারকারী জিনিসপত্র সব কিছুই আলাদা উত্তর ভারতে যেমন তেলেগু তামিল এই সব ভাষা ব্যবহৃত হয় দক্ষিণ ভারতে বাংলা হিন্দি এই সব ভাষা বেশি ব্যবহৃত করা হয় ওখানকার খাওয়ার হিসাবে ওখানে ইডলি ধোসা সাম্বার এই সব খাওয়ার ওরা বেশিভাগই খেয়ে থাকে আমাদের দক্ষিণ ভারতের দিকে ভাত ডাল মাছ মাংস এই সব খাওয়ার বেশিই ব্যবহার করা হয় ওখানকার পোশাক আশাক যদি দেখা যায় ওখানে সবাই গামছা আদারস অন্য টাইপের পোশাক আশাস পরে থাকে আমাদের এইখানে কুর্তি শাড়ি ছেলেরা পাঞ্জাবি এই সব কিছুই বেশিরভাগ ব্যবহার করে